হ্যাঁ আমাদের খেলাধুলোর ক্ষেত্রে আমাদের কোচ না হলে আমরা কোনো খেলায় উত্তীর্ণ হতে পারি না আমরা কোচ থেকে শিখে থাকলেই তবেই আমরা খেলাটা আরও বেটারভাবে করতে পারি আমাদের কোচ আমাদের খেলাধুলোর জন্যে আমাদের আত্মবিশ্বাস বাড়ায় বা খেলাধুলা আমাদের আরও ভালোভাবে শিক্ষিত করে এবং আমাদের কোচ আমাদেরকে ভালোভাবে খেলাধুলোর ক্ষেত্রে আমাদেরকে জেতার জন্যে আরও উৎসাহিত করে